আমি কলকাতায় অবস্থিত ন্যাশানাল লাইব্রেরিতে গিয়েছিলাম সেখানে আমার রেজিস্ট্রেশান করেছিলাম আই কার্ডও আছে সেখানে গিয়ে বিভিন্ন বই আমি পড়তে পেরেছি বা পড়ার সুযোগও পায় বিভিন্ন ভারতবর্ষের বা বিদেশের বইটই সবই এখানে আছে ইতিহাস সম্পর্কে জানতে পেরেছি ভূগোল সম্পর্কে বই পেয়েছি বিভিন্ন ধরনের ভৌগোলিক চিত্র পেয়েছি এটা নিয়ে আমার প্রচুর অভিজ্ঞতা হয়েছে এবং লাইব্রেরিটা খুবই কার্যকরী জিনিস